হ্যাঁ আমি রিয়া টেলিকমে কাজ করি প্রীতম দাশ আমার নাম হ্যাঁ আমাদের কাছে অনেক রকমের মডেল আছে স্যামসং রিয়েলমি মোটো রেডমি যে যে রেঞ্জের বলবেন স্যামসং হচ্ছে একদম নতুন আছে আমাদের কাছে স্যামসং এস টোয়েন্টি থ্রি ফর ফাইভ জি এটার রেঞ্জ হচ্ছে ষোলো হাজারের মধ্যে একশো আঠাশ জি বি র্যাম

ক্যামেরাটা আটচল্লিশ এমপির দুটো ক্যামেরা আছে আরেকটা হ্যাঁ স্যামসংয়ের ফোন একদম নিশ্চয়ই ভালো রিয়েলমি টেন প্রো ফাইভ জি আছে কুড়ি হাজারের মধ্যে ক্যামেরাও এরকমই আছে এটারও একশো আঠাশ জি বি র্যাম হ্যাঁ গেম খেলার জন্য ওই রিয়েলমিটা বেশি ভালো হ্যাঁ খুব সুন্দর করেছে রিয়েলমি আর আছে রেডমি টেন আছে ওটা রেঞ্জের জন্য আছি ওটার থেকে মোটোরোলা জি থার্টি টুটা ভালো ওটা বারো হাজার করেছে ওটার মধ্যে আপনি জি থার্টি থ্রি প্রোসেসর পেয়ে যাবেন মিডিয়া থেকে এটা মিডিয়াম রেঞ্জের জন্য ঠিকই আছে গেম খেলার জন্য ফোটোশুট এসবের জন্য ঠিক আছে না না মোটোরোলাতে এটা হেল্প করছে লিকুইড কুলিংয়ের সাথে ওইটা অনেক ঠান্ডা থাকে তো আপনার ফোনটা ঠান্ডা থাকবে গেমিংয়ের সময়েও এইটা বেশি গরম হয় না হ্যাঁ আর ইউসেজ গরম একটু হয়ই ওগুলো নর্মাল ওইটায় বেশি কিছু হয় না এর থেকে বেশি রেঞ্জের রিয়েলমি নাইন প্রো আছে ওটার একশো পঞ্চান্ন প্রসেসর যে এখন এখনের মধ্যে সবথেকে হায়েস্ট ডিসপ্লে আছে ফোর কে ডিসপ্লে পেয়ে যাবেন হ্যাঁ ভিডিয়ো একদম স্মুদ চলবে আরেকটা আছে ওই রিয়েলমি থ্রি টেন প্রো বললাম ফাইভ জি ফাইভ জির মধ্যে হচ্ছে এখন নিউ ফাইভ জি এসে গেছে এটা ভালো হবে আপনার জন্য কুড়ি হাজার রেঞ্জে

এটা তো ও পড়ছে কুড়ি হাজার এটা কম আমি দিয়ে দিতে পারব আপনাকে হ্যাঁ একটু লেজেন্ড লেজেন্ড সেভেনটা আছে কিন্তু ওটা এখন আমাদের নেই কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন যদি অর্ডার দিই না ওটা অর্ডার দিয়ে পেয়ে যাবেন

ওটায় প্রসেসর আছে ক্যামেরা আছে আটচল্লিশের আটচল্লিশের ক্যামেরা ফ্রান্টে আছে চব্বিশে মেগাপিক্সেলের ক্যামেরা হ্যাঁ ওটাতে তো ওটা ডুয়াল এটা আপনার বত্রিশ হাজার মধ্যে ওই পড়ে যাবে এটা বললে আমরা অর্ডার করে দেব ডাউনের জন্য একটা ওর্যান্টি এই কোম্পানি দিয়ে দেয় ছ মাসের ওর্যান্টি দেয় আমার দোকান সকাল দশটা থেকে খোলা থাকে রাত দশটা হ্যাঁ ভালো থাকবেন আপনি